ক্যামেরাটা আমি বিগ বাজার থেকে কিনেছিলাম ক্যামেরাটা খুবই ক্যামেরা খুবই আমার শখ ক্যামেরাটা নিয়ে অনেক জায়গায় আমি ঘুরতে গেছি প্রকৃতির আমি ছবি তুলি